আপনি কে বলছেন আচ্ছা আপনি কিসের জন্য ফোন করেছেন হ্যাঁ আচ্ছা নতুন করবেন না কারেকশান করবেন কারেকশান করবেন কারেকশান করবেন তো আধার কার্ড তো রবিবার ছাড়া প্রতিদিনই হয় হ্যাঁ তবে দুটোর পরে সব লাইন হয় আগে থেকে এ করা থাকে লাইন দিতে হয় তারপর দুটো থেকে রাত দুটো থেকে লাইন দেয় আপনার মানে আগে ঠিক করুন যে আপনার মা বাবার কি কি কারেকশান করবেন না অন্য কিছু নতুন করবেন আধার কার্ড করতে তো ভোটার প্যান কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ রেজিস্ট্রেশন যদি মেয়েছেলে হয় হ্যাঁ বিবাহ সার্টিফিকেট এই বিভিন্ন ধরনের এই করতে হয় আর বয়স বয়সের সার্টিফিকেট হ্যাঁ জন্ম জন্ম সার্টিফিকেট যেটা হ্যাঁ ভোটার কার্ড এইগুলো আর ঠিকানা যদি হয় তাহলে গ্রাম পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট মোবাইল নম্বর হিসেবে কোনও ডকুমেণ্ট লাগবে না আপগ্রেড আপডেট যদি করেন তাহলে কোনও পয়সা লাগে না চেঞ্জ যদি করতে হয় কোনও কারেকশান বা চেঞ্জ তাহলে পঞ্চাশ টাকা আপনাকে লাগবে ঠিক আছে বুঝলেন তো চেঞ্জ করতে হলে আপনার পঞ্চাশ টাকা লাগে আমাদের পোষ্ট অফিসে তো এখন ভিড় হচ্ছে তাছাড়া লোকে তো বহু রাত থেকে লাইন দিয়ে ইয়ে করতে হবে সে ক্ষেত্রে তো আপনি বলছেন আপনার বৃদ্ধ পিতামাতা সে তো লাইনে দাঁড়াতে পারবেন না ঠিক আছে তাহলে আপনাকে ডিভিশনাল পোষ্ট অফিস আছে আমাদের ওইদিকে টেলিফোনের পাশে ওখানে হতে পারবে আর টেলিফোন অফিসেও অনেক সময় হয় হ্যাঁ ওখানেও করতে পারেন হ্যাঁ আর যদি বলেন না ওখানে আমি চিনি নাকো তাহলে তখন আপনাকে অন্য ব্যবস্থা করে দিতে হবে কারণ যদি বলেন আবার বৃদ্ধ পিতামাতা দাঁড়াতে পারবে নাকো হুম আরেকটা বলে দিই নতুন আধার কার্ড সাত দিনের মধ্যে পেয়ে যাবেন অনলাইন থেকে হুম আপলোড করতে হবে আর কি অফিস থেকে আসতে তো বহু দেরি হবে আবার সেই ফিজের আবার স্ট্যাম্পের ব্যাপার আছে হুম ঠিক আছে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন না এই নিয়ে তো আমার সে রকম কিছু অসৎ কাজ তো আমরা করতে পারব না তাহলে তো লোকে সব আমাদের সমস্যায় ফেলে দেবে হ্যাঁ কারণ ওখানে তো ভিড় হয় আপনার বাবা মা বৃদ্ধ যদি সেরকম ইয়ে হয় তাহলে আমাদের তো দু পাঁচটা আপনাদের ইয়ে থাকে হাতে সেগুলোর মধ্যে থেকে তাহলে আপনাকে আগে চেষ্টা করতে হবে আপনাকে কি কি আনতে হবে সেগুলো ভালোভাবে আমি বলে দিচ্ছি বয়েসটা যেমন হয়তো আপনার বাহাত্তর আছে বিরাশি আছে সেটা বাহাত্তর হবে হ্যাঁ চুরাশি আছে চুয়াত্তর হবে এই এই যে যদি এই রকম কারেকশন হয় সেক্ষেত্রে ভোটার কার্ড আনতে হবে রেশন কার্ড মাধ্যমিক পাশের সার্টিফিকেট বিবাহ রেজিট্রেশন সার্টিফিকেট হুম হ্যাঁ যাক আমরা চাইব যে চাইব যে আপনার যাতে বিবেকের কাছে যদি ইয়ে হয়ে বয়স্ক লোক যেমন আছে সেরকম ব্যবস্থা একটা করার চেষ্টা করব হ্যাঁ আপনি তাহলে একটু যোগাযোগ করবেন আমাদের সঙ্গে তবে আমাদের পোষ্ট অফিস ছাড়াও ডিভিশন পোষ্ট অফিসেও আপনার ইয়ে হয় এটার ডিভিশন পোষ্ট অফিসেও হয় এটার অন্যান্য পোষ্ট অফিসেও হচ্ছে হ্যালো